আজ আমি আকাশ রেস্তোরাঁ থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সঙ্গে আমি আরেক প্লেট চিকেন বিরিয়ানি যোগ করে আমলা পাড়া ঠিকানায় নিতে চাই